হ্যাঁ বলছি বলুন হ্যাঁ আপনারা কতোজন যেতে চান কোথায় যাবেন আপনারা বলুন দীঘা যাবেন আর তারিখটা যদি একটু জানতে পারতাম তারিখটা যদি জানতে পারতাম আচ্ছা আচ্ছা দুদিনের ট্যুর পনেরো থেকে সতেরোজন যাবেন আর হচ্ছে আচ্ছা তো আপনাদের মাথা পিছু পড়বে পাঁচ হাজার টাকা মতো করে না দেখুন কম তো করতে পারবো না কেন না এর মধ্যে আমাদের হোটেলের খরচটুকুও রয়েছে হোটেল ঘোরানোর দায়িত্ব খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ ওই টাকার মধ্যেই হোটেলের রাখা থাকা সবই হবে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া তো খুবই ভালো প্রথম দিন সকালেই একদম ব্রেকফাস্ট তারপরে দুপুরে টিফিন আছে সামুদ্রিক ফিশ আর রাত্রে চিকেন যেমন হয় তারপর দিন সকালে ওই একই রকম ব্রেকফাস্ট দুপুরে পাবদা আর রাত্রে ওই চিকেন মাটন যে কোনো একটা হবে না না না কোনো অসুবিধা হবে না গাড়ির কোয়ালিটিও খুবই ভালো এবং হোটেলও খুবই ভালো সিকিওর খুব না না কোনো ভয়ের কারণ নেই হোটেলটা হচ্ছে মা কালী হোটেল আর ওখানে সবসময় সিকিওর একদম সি বিচের পাশেই হোটেলটা কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না না না কোনো সমস্যা হবে না আপনি একদম হোটেল থেকেই সি বীচের নিতে পারবেন হ্যাঁ তাহলে আসুন তাহলে বুক করে যাবেন হ্যাঁ আসুন রাখি